ভারতে স্বাস্থ্য ব্যবস্থা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই পার্থক্য আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা অন্যান্য দেশের তুলনায় খুব একটা ভালো নয় আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নত পরিকাঠামো দিক থেকেও অনেকটাই খারাপ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং আমাদের আসে পাশের হাসপাতালগুলোতে তাড়াতাড়ি রুগী নিয়ে গেলে সেখানে রুগীদেরকে তাড়াতাড়ি ভর্তি নেয়া হয়না এবং প্রয়োজন মতন ওষুধ প্রয়োজন মতন রক্ত দিতে হলে অন্য জায়গায় যোগাযোগ করতে হয় তাছাড়াও পায়খানা বাথরুম এইগুলো খুব অপরিষ্কার সেইগুলো পরিষ্কার ব্লিচিং পাওডার সবসময় ফিনাইল দিয়ে পরিষ্কার করা উঠিৎ এবং ডাক্তার নার্সদের প্রচুর গাফিলতি তারা ঠিকমতো রোগীটিকে পরিচর্যা করেন না সেই রোগীটিকে ঠিকমতো সেলাইন ওষুধ ইনজেকশন দেয় না কোনো রোগীর অসুবিধা হলে ডাক্তারকে তাড়াতাড়ি ডাকলে যায়না এই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি আমরা কিন্তু সরকার যদি এই পরিচ্ছিন্নভাবে ঠিক ঠাক বাথরুম সুন্দর রাখে যদি পরিষেবা ঠিক মত হয় বাথরুমগুলো সবসময় পরিষ্কার করা ফিনাইল ব্লিচিং পাউডার দেওয়া সেখানে পর্যাপ্ত অক্সিজেন গ্যাস সেলাইন ওষুধ রাখা ও এইসব দিক থেকে উন্নত করা উচিৎ